হ্যালো কে বলছেন কে বলুন তো হ্যাঁ বলুন কি হয়েছে

জিও ফোন কবে নিয়েছিলেন ছ মাস আগে জিও ফোন তো এক্সচেঞ্জ হয় না হ্যাঁ হ্যাঁ বটন ফোন তো তা ও তো এক্সচেঞ্জ হয় না তো ও দেওয়ার সময় তো বলে দেওয়া হয়েছে গিয়ে একবার দেখে নিন ও কোনো চেঞ্জ হবে না হ্যাঁ

অ্যাঁ কি হয়েছে এখন হচ্ছে ও এক্সচেঞ্জ হবে না হয়তো রিপেয়ার করে দেওয়া যেতে ওই সাড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু ফোন চেঞ্জ তো করা যাবে না হ্যাঁ আপনি আপনি চেঞ্জের কথা বলছেন তো তা চেঞ্জ তো করা যাবে না আপনি নিয়ে আসেন সে আমরা চে রিপেয়ার করে দেব বা কাস্টমারে পাঠাবো ওরা দেখে যদি কিছু বলে তো খরচা কম বেশি কিছু খরচা করা যাবে তার তা পুরো নতুন দেওয়া যাবে না আচ্ছা নিয়ে আসুন দেখি কি হয় ঠিক আছে তারপর আচ্ছা আর কিছু আছে বলতে এখন কনসার্নটা কী হয়ে আছে বলুন একবার করে শুনি তারপরে বলব হুম চলতে চলতে বন্ধ হয়ে গেল এমনি না পড়ে গিয়েছিলো তারপরে কি পুরো বন্দ কালো হয়ে গেছে একদম কিচ্ছুই নেই পুরো অফ তাই তো মানে ও অন হচ্ছে না একদম হুম

হুম ঠিক আছে একবার আসুন সময় করে দেখছি

আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিয়ে আসুন নিয়ে আসবেন আমার লোক আছে নিয়ে যাবে তারপর তো ওরা আবার কোথায় নিয়ে যাবে ছেলে দিয়ে ওখানে তো আবার ডেট দেবে তারপরে পাবেন আপনি সমস্যা বলতে অতটা হবে না হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ